আমার মনে হয়েছে আমার টেক্সট বুকটিতে যা কিছু তথ্য রয়েছে সেটি সামান্য সীমিত এর জ্ঞান আর একটু বিস্তৃত হয়ে ভালো হতো এবং টেক্সট বুকটির বাইন্ডিং অর্থাৎ বাঁধানোর কাঠামোটা আর একটু ভালো হলে ভালো হতো